পোলট্রি চাষে রোগের প্রাদুর্ভাব এর উপায় কী যদি মুরগি চাষ করতে মুরগি চাষ করতে করতে মুরগির শরীর খারাপ হতেই পারে তাহলে প্রাণীদের যে ডাক্তারবাবু থাকে তার কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ কিনে খাওয়াতে হবে হুম ছো কয়েকবার আমরা খাইয়েছিও কিন্তু তাতে যদি নাও কমে তখন প্রাণীদের চিকিৎসা ভবনে গিয়ে যোগাযোগ করতে হবে হ্যাঁ মুরগি মাঝে মধ্যে চুন চুন মতো পায়খানা করে তখন বুঝতে হবে যে মুরগির শরীর খারাপ হচ্ছে হ্যাঁ তখন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে ওষুধ কিনে খাওয়াতে হবে আর যদি আর যদি মুরগির দেখা যায় যে মানে এক একবার যে ভাইরাস আসছে তাতে মুরগিরা সবাই আক্রান্ত হচ্ছে তখন সেই মুরগি থেকে মানুষজনদের দূরে রাখতে হবে হুম সতর্কতা বার্তা দিতে হবে